হ্যালো হ্যাঁ আমি রুম নাম্বার বারো থেকে বলছি হ্যাঁ হ্যাঁ বলছি হোম ডেলিভারি পাওয়া যাবে তো হ্যাঁ আপনার একটু রাইস দিবেন

রাইস দিবেন বলছি দুজনের মতন আর একটু চিলি চিকেন দেবেন হ্যাঁ শিক কাবাব হবে নাকি হ্যাঁ শিক কাবাব কত করে নিচ্ছেন ওহ আর আর কি কি আছে আইটেমটা বলবেন

হ্যাঁ বাটার নান হবে হ্যাঁ বাটার বাটার নান দিয়ে দেবেন তিনজনের মতন আর এই আপনার না আর কি তেমন ভ্যারাইটিস আইটেম কিছু আছে আপনাদের হায়দ্রাবাদি হবে বিরিয়ানি হ্যাঁ মটন দিয়ে ওইটা একটা দিবেন হ্যাঁ এক প্লেট হ্যাঁ ওইটা কত নিচ্ছেন ওহ আর আপনার বার্গার হবে চিকেন বা ভেজ আচ্ছা ওইটা দুটো দুটো চারটে দিবেন আর তেমন কিছু ভ্যারাইটিজ আছে নাকি মিষ্টি সুগার ফ্রি আছে আমাদের এখানে একজনের সুগার আছে আর কি সুগার ফ্রি মিষ্টি হবে নাকি সুগার ফ্রি সুগার ফ্রি মিষ্টিটা একজন আছে ওর জন্যে গোটা ছয়েক নিয়ে আসবেন আর আমরা এখানে জনা পাঁচেকের জন্য ওই চারটে করে কুলফি দিবেন আর আর কতক্ষণ পর পাব খাবারটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একটু টক করে করবেন হ্যাঁ কেন বুঝতেই পারছেন ডিনার করার টাইম হয়ে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখছি হ্যাঁ